পোলট্রি চাষের ক্ষেত্রে যে সব রোগের প্রাদুর্ভাব দেখা যায় তার মধ্যে অন্যতম হলো বার্ড ফ্লু এই বার্ড ফ্লুর ফলে অনেক মুরগি মারা যেয়ে থাকে এই রোগ প্রতিরোধ করতে হলে অ্যানিম্যাল হাসব্যান্ড্রির অফিসে গিয়ে সেখানে তাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে এবং তাদের কাছে জানতে হবে কীভাবে এই রোগ প্রতিরোধ করা যায় এছাড়াও যে ব্লকে ব্লকে প্রাণী সম্পদ অন্যান্য যে দপ্তর আছে সেখানে গিয়ে ভেটেরিনারি ডক্টরের সঙ্গে কথা বলতে হবে তার ফলে কি এই রোদের রোগের প্রতিকার করা যাবে এছাড়াও অন্যান্য প্রাণী সংক্রান্ত যে সব প্রশ্ন আছে সেগুলিও বা প্রাণীর যে রোগ হয় সেই রোগগুলিওর সম্বন্ধে জানতে গেলে বা তার প্রতিকার করতে গেলে আমাদের ভেটেরিনারি ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে এবং তার কাছে জানতে হবে যে আমাদের পশু পাখি গুলি বা পোলট্রির যে সব রোগগুলি হয়ে থাকে সেগুলি কীভাবে প্রতিকার করা যায়